দেখো পশ্চিমবঙ্গে যদি বিনোদনের সব প্রে সব চেয়ে জনপ্রিয় রূপগুলির কথা বলেই থাকো তালে আমি মনে করি সেগুলোর মধ্যে হলো নাটক আছে যাত্রা আছে লোকগীতি গান আছে এছাড়াও কিন্তু রবীন্দ্রসঙ্গীত গান তো আছেই রবীন্দ্রসঙ্গীত ছাড়া তো আমরা চল চলতেই পারি না আর রবীন্দ্রসঙ্গীত না শুনে আমরা থাকতেও পারি না আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু রবীন্দ্রসঙ্গীত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর দেখো এখন তো আধুনিক যুগ এখন কিন্তু সবাই স্মার্টফোন ব্যবহার করে আর স্মার্টফোনে নিশ্চয়ই তোমরা জানো যে ইউটিউব আছে এই ইউটিউবে কিন্তু প্রত্যেকেই কিন্তু ভিডিও দেখে হ্যাঁ এবার সবাই কিন্তু সমান ভিডিও দেখে না কেউ কী করে ইউটিউবে গান শোনে কেউ ইউটিউবে খবর শোনে কেউ আবার ইউটিউবে কী করে সিনেমা দেখে কেউ বিভিন্ন রকমের হাস্যকৌতুক দেখে অনেক কিছুই দেখে ঠিক আছে এইভাবে বিনোদন জিনিসটা কী করছে আমাদের জীবনে ফোনের মাধ্যমেও ছড়িয়ে পড়ছে আবার সরাসরি যেমন নাটক যাত্রা এইগুলো দেখছি আমরা সেইগুলোর মাধ্যমেও ছড়িয়ে পড়ছে অতএব বিনোদনটা বাঙালির জীবনে প্রত্যেকেই নিজের নিজের ভাবে প্রভাব ফেলছে